আমাদের জেলায় সবচেয়ে প্রধান উৎসব হল হোলি হোলির দিন আমি সারাদিন খুবই ব্যস্ত থাকি সকালবেলা বন্ধুদের সঙ্গে বেরিয়ে যাই রং খেলি সমস্ত সমস্ত বন্ধুদের সঙ্গে আবার দেখা হয় রং টং মাখানো হয় তারপর এসে বিকেলবেলায় আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের জেলায় আমাদের জেলায় সমস্ত জায়গায় আমরা ঘোরাঘুরি করি জেলায় আমাদের পাড়ায় সমস্ত জায়গায় চাঁদা তুলি সবকিছু করি তারপর আস্তে আস্তে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়ি বিকেলবেলায় আমরা বেরিয়ে অনেক ধরনের কেনাকাটা জিনিসপত্র যেগুলো দরকার হয় উৎসবের জন্য সেসব করি তারপর সন্ধ্যেবেলায় আমাদের হয় অনুষ্ঠান সেখানে অনেকরকম খেলা ছুটোছুটি দৌড়াদৌড়ি সব কিছু হয় সেইসবের মাঝখানে আমাদের এখানে খুবই অনুষ্ঠান হয় তারপর আমাদের এইখানে আবির কিনে বড়োদের প্রণাম জানানোর জন্য একটা ব্যবস্থা থাকে যেটাতে আমরা খুবই মজা করি আবির মাখানোর পর বড়োরা আমাদেরকে মিষ্টি খাওয়ায় অনেক রকমের হইহুল্লোড় ও আনন্দ হয়